আমি পুরনো নিয়ম অনুযায়ী কলম দিয়ে অবশ্যই মাঝে মধ্যে কাগজে লিখি কেননা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে যেহেতু কোনো ল্যাপটপ নেই সেজন্য আমি কাগজে লিখে রাখি কিছু কিছু সময়ে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অবশ্যই পরিবর্তন এসেছে মানুষ এখন খাতায় বা কোনো কিছুতে লিখে লেখার ব্যাপারটা অনেকটাই কমিয়ে দিয়েছে তারা সাধারণত মোবাইল বা ল্যাপটপে সব কিছু লিখে রাখে এবং সব নথিপত্র বা কোনো কিছু দরকারি লেখা বলুন বা সব কিছুই তারা এখন মোবাইল বা ল্যাপটপের মাধ্যমেই করে রাখে কিন্তু আমি অবশ্যই খাতায় লেখা পছন্দ করি কেননা হাতের লেখাটা খাতায় লিখলে অবশ্যই হাতের লেখাটা ভালো থাকে এবং একটু চর্চাও থাকে